ষোলো হাজার একশো বাষট্টি একুশ হাজার দুশো বাহান্ন ছত্রিশ হাজার তিনশো বাষট্টি একচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ চুয়াল্লিশ হাজার দুশো তেইশ